হুম বলুন বলো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তা হ্যাঁ আমি মানে আমি না আজকে তো আমার নিজের চেম্বারে বসিনি আজকে আমি হসপিটালেই আছি তুমি কি আমার চেম্বারে দেখাও ও মানে বিভিন্ন রিপোর্ট করানো হয়েছে তো তুমি কি এখন আসতে পারবে আমি হ্যাঁ তাহলে শোনো না বলছি কি তোমার তুমি তো তোমার কি খুব পেটের যন্ত্রণা করছে আগে কি কোথাও দেখিয়েছো না এই ফার্স্ট টাইম দেখাবে ও আচ্ছা ও আচ্ছা শোনো তাহলে ওখানকার সব রিপোর্টগুলো নিয়ে আসবে তোমার কী কী ওষুধ চলছে আমি একটু দেখে নেবো ঠিক আছে হয় তুমি ভাঙর হসপিটালে চলে এসো এখন তো আমাদের এমার্জেন্সির ওয়ার্ড খোলা নেই আউটডোরটা খোলা আছে তা আমি যদি না থাকি তুমি বলবে আমার নাম করে বলবে ইমন এই ডাক্তারের সাথে আমি অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে আমার আমায় তোমাকে এমার্জেন্সিতে দেখে নেবো বুঝেছো হ্যাঁ হ্যাঁ আমরা তোমার সব রিপোর্ট করে নেবো তা তুমি কি সকালে কোনও ওষুধ খেয়েছো কি এখন আচ্ছা পেটের ব্যথার ওষুধ খেয়েছ তো আচ্ছা ঠিক আছে তুমি বাড়ির কোনও ঠিক আছে বাড়ির কোনও লোককে নিয়ে চলে এসো হ্যাঁ হুম হুম ওই তো আমার নাম করবে এখন এমার্জেন্সি ওয়ার্ডে আমি আছি আউটডোরে তো এখনও বসিনি আউটডোরে আমার বসা হচ্ছে না তাই তুমি চলে আসবে হ্যাঁ এমার্জেন্সিতে

হুম হ্যাঁ রাখো রাখুন